পশ্চিমবঙ্গের লোকেরা তাদের জীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলিকে মাঙ্গলিক নানান কাজকর্ম সেটা আশীর্বাদের মাধ্যমে ধান দূর্বা এবং সর্বোপরি পশ্চিমবঙ্গের অন্যতম গড়িমা রসগোল্লা দিয়ে মিষ্টিমুখের মাধ্যমে উদযাপন করে যদিও এখন পশ্চিমবঙ্গে উদযাপনের ধারা কিছুটা পরিবর্তিত হয়েছে সে ক্ষেত্রে কেক কাটার একটি প্রবণতা যে কোনো আনন্দঘন মুহুর্তে থেকেই থাকে তার পাশেও জন্মদিন হোক কিংবা ধর্মীয় কোনো রীতি নীতি সে ক্ষেত্রে পায়েসের প্রচলন থেকে মিষ্টি দই এবং মিষ্টি খাওয়ার প্রচলন মিষ্টি মুখ করে শুভ কাজ করতে যাওয়া সেই প্রচলন আজও পশ্চিমবঙ্গে রয়েছে এছাড়াও উপজাতীয় যে সমস্ত জাতি গোষ্ঠী রয়েছে সেই জাতি গোষ্ঠীটার নিজেস্ব রীতি মেনে আজও পশ্চিমবঙ্গে তাদের নিজস্ব আনন্দঘন মুহুর্ত উদযাপন করে সে ক্ষেত্রেও কোনো জাতি বিশেষ জাতি গোষ্ঠী নির্দিষ্ট কোনো জাতি গোষ্ঠীর বেড়াজাল থাকে না পশ্চিমবঙ্গ এক এক এবং সামগ্রিকভাবে অনেক ক্ষেত্রে তার নিজস্ব বৈশিষ্ট্য যেমন রসগোল্লা অন্যান্য আশীর্বাদ রীতি মাঙ্গলিক রীতি একত্রিত হয়ে উৎসবের ন্যায় মাঙ্গলিক অনুষ্ঠানগুলি ঘরোয়া কখন সেটি বৃহদাকৃতি করে উদযাপন করে